আমার ধর্মীয় রীতিনীতিতে কীর্তন ভজন গান আছে তার এখানে মন্দিরে মন্দিরে কীর্তন হয় ভজন সন্ধ্যেবেলায় শুনতে আসে অনেক মানুষে বয়স্ক মহিলারা পুরুষেরা ভজন শুনতে আসে এখানে ধর্মীয় গান পছন্দ করে তার সাথে আমার পছন্দ হিন্দি ও বাংলা এই বাংলা গান শুনতে খুবই পছন্দ করি বাংলা গানের অনেক বাংলা গান অনেক ঐতিহ্য আছে বাংলা গানের মধ্যে হিন্দি গান পুরাতনের হিন্দি গান খুব পছন্দ করি শুনতে ভালোবাসি আর তার সাথে সুফি গানগুলোও যেরকম সুফি গানের সাথে সাথে ভজন কীর্তন ফকির বাবার গান শুনতে খুব পছন্দ করি এই রীতিনীতি সম্পর্কে আমার একটাই গান শুনলে মন অনেক ভালো হয়ে যায় গান শুনতে শুনতে সব কিছু কাজ টাজ করা যায় এই গান অনেক ভালো লাগে